নমস্কার স্যার আপনাদের থেকে আমার একটি গাড়ি খুবই দরকার ছিল আপনাদের গাড়ির রেটিংস এবং ড্রাইভার ভালো কি না সেই সম্বন্ধে আমাকে একটু জানালে আমি খুব উপকৃত হইতাম আমি একজন একা মহিলা ট্রাভেল করব বা কোথাও যাব আপনাদের গাড়িটির সার্ভিস যদি ভালো থাকে আমি অবশ্যই আপনাদের গাড়িটাকে নিয়ে যেতে পারি এবং আপনাদের সার্ভিস এবং রেটিংস দেখে ড্রাইভারের চালানোর পদ্ধতি সমস্ত কিছু যাতে খুব ভালো থাকে সেই সম্পর্কে আমাকে ইনফরমেশান দিবেন এবং আমার যাতায়াতের সুবিধা করে দেবেন যাতে আমি খুব ভালোভাবে যাতায়াতটা করতে পারি এবং ড্রাইভারের সাথে সুসম্পর্ক বজায় রেখে যাতে আমার কোনো অসুবিধা না হয় সময়ের মধ্যে আমি যেন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারি সেইদিকে নজর রেখে আপনাদের জন্য আমার কাছে অনুরোধ যাতে গাড়ির ড্রাইভার এবং আপনাদের গাড়িটি খুবই ভালো হয় যাতে আমি আমার ঠিস নির্দিস্ট স্থানে গিয়ে সময়মতো পৌঁছাতে পারি সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে তাহলে আমি একটি আপনাদের থেকে গাড়ি নিতে পারি এবং সে যাওয়ার জন্য যেতে পারি